আমি তো থাকি দক্ষিণ দিনাজপুর বেল বেলুম ঘাট এলাকায় আবার আমার গ্রামে একটা আত্মীয়ের বাড়ি ছিল আমি এবার সেখানে গিয়েছি কদিনের জন্য ঘুরতে এবার গিয়ে ওখানকার আত্মীয় স্বজনের সাথে একদিন আর কি ঘুরতে বেরিয়েছিলাম ঠিক আছে এবার ঘুরতে বেরিয়েছি এখানে সেখানে অনেক জায়গায় ঘুরেছি এবার বললাম চ একটা তোদের এখানে নাকি একটা সুন্দর মাঠ আছে চ তো সেখান থেকে ঘুরে আসি এবার একটা মাঠে ওই মাঠটায় গিয়েছি গিয়ে দেখি ওরে বাবা কত বিভিন্ন জাতি বিভিন্ন রঙের কত রকমের পাখি ওখানে কিন্তু আমার সবথেকে ভালো লেগেছিলো চিল আর শকুনকে চিল আর শকুন পাখিকে কারণ আমরা তো সেখানে যেখানে সেখানে সচরাচর দেখতে পাই না না চিল আর শকুন এরকম জাতীয় পাখিকে এবার দেখে আমার খুব ভালো লেগেছিলো এবার আমি প্রত্যেক দিন ঘুরতে যেতাম দেখতাম যে ওরা মানে স আঁকার সময় ওরা ঘুরে বেড়াতো সারা দিকে এরকম চড়ার পাখি ওদের তো ওরা তো ভীষণ বড়ো বড়ো হয় ওদের গলাগুলো খুব সরু হয় ওরা সারাদিকে ঘুরে বেড়াতো এবার একদিন হঠাৎ আমি দেখতে পাই মানে ওই ধরো মাটের ধার থেকে একটা নদী চলে গেছে সেই নদীর ধারে তো অনেকে নোংরা আবর্জনা ময়লা মরা পচা জিনিস ফেলতো এবার তারা কী করতো ওইখান থেকে উড়ে মানে উঠতে উঠতে দেখতো ওরা ওদের চোখ তো সারাদিকে কী হচ্ছে না হচ্ছে এরকম একটা ব্যাপার এবার ওরা এসে ওই মানে কি ও খেতো ওগুলো ওই পচা জিনিসগুলোকে খেতো এবার ভালো লাগতো বেশ যে ওরা উঠছে খাচ্ছে এবার ওদের তো দেখতে ভীষণ বড়ো গলাগুলো সরু খায় প্রত্যেক দিন ওরকম যেতাম দেখতাম প্রায় কী বলতো একটা ভালো লাগা যে যেসব হ ওগুলো তো দেখি না আমরা না সচরাচর কিন্তু হঠাৎ দেখতে পাওয়া জিনিস খুব ভালো লেগেছে দেখে এবং প্রত্যেক দিনই যেতাম আমার খুব ভালো লাগতো ওদের দেখতে যেতে কত রকমের বিভিন্ন রকমের পাখি তার মধ্যে চিল শকুনরা থাকতে এবার নদীর ধার দিয়ে নদীর যখন জল বয়ে যায় তার পাশ দিয়ে অনেক পচা গরু হ্যান ত্যান অনেক মরা জিনিস পাড়ে আর কি চলে আসতো তখন ওরা গিয়ে ওগুলোকে খেতো হ্যাঁ এরকম আর কি এবার আমার ভালো লাগতো এরকম কদিন যতদিন ছিলাম ওরকম দেখতাম তারপর ওখান থেকে চলে আসার পর মনটা একটু খারাপ হয়ে গেছে যে যাই ছিলাম একটু আত্মীয়র বাড়িতে গ্রামগঞ্জে গ্রামগঞ্জে মানে তোমার বিভিন্ন রকমের সেখানে পাখি থাকবে পশু পাখি গাছপালা এ একটা সৌন্দর্যময় একটা প্রকৃতি এস দেখতে তো আমার অবশ্যই অবভিয়াসলি ভালোই লাগবে আমারও খুব ভালোই লাগেছে কিন্তু ওখান থেকে চলে আসার পরে একটু মনটা খারাপ হয়ে গেছিলো যাই প্রত্যেক দিন যেতাম বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে খেতাম এটা সেটা গাছে উঠতাম এতো এতো পাখি দেখতাম চিল শকুন তারা এই নদীর ধারে বসে খেত এটা সেটা করতো খুব ভালো লাগতো আর কি এরকম একটা ব্যাপার এবার চলে আসার পর সেখান থেকে মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ ওই পাখি ধরো চিল শগুন ওগুলো তো আর আমাদের এখানে এরকম দেখা যায় না সেই জন্যে আর কি যাই এরকম একটা কিছু আবার যে কবে যেতে পারবো তার কোনো ঠিক নেই কিন্তু চাই আমি যে আমি আবার যেন তাদেরকে দেখতে পাই তাদেরকে সংস্পর্শে আসতে পারি ভালো লাগে এরকম